আমি এখন কিছু জায়গার নাম বলছি যেমন ঘাগড়া পঞ্চুকা চাঁপাতুলি ফুচকারডাঙ্গা বাইরাগুড়ি সাতকোদালি পুর্বপাড় পূর্ব পশ্চিম কাঁঠালবাড়ি জিতপুর কালচিনি মানেশ্বর হ্যামিল্টনগঞ্জ গারুপাড়া গোয়ালপাড়া ধুপগুরি ধুবরী কোচামারি আদাবাড়ি চাপিলা মেখলীগঞ্জ ফালাকটা শিঙ্গিমারি মাগুরমারি জলপাইগুড়ি আলিপদুয়ার কোচবিহার গয়ারকাটা নাগরাকাটা সাতালি পুঁটিমারি গীতালদাহক গোঁসাইডাঙ্গা ঘরঘরিয়া সোনাপুর দুর্গাপুর ইসলামপুর কমলাকান্দা মেঘালয় ত্রিপুরা দিতপুর শিঙ্গিমারি শান্তিগঞ্জ ভালুকা সুন্দরবন বান্দরবন বীরভূম হাওড়া হুগলি বর্ধমান হাবড়া মাদারিহাট ময়নাগুড়ি কালিম্পং জয়ন্তী ইছামারি খোল্টা মরিচবাড়ি চকচকা সাাতালি যটেশ্বর গবড়াছড়া আবুতারা পলাশবাড়ি শিফং নটকুবড়ি শিলচর রঙিয়া বরপেটা সেবক শিলিগুড়ি দার্জিলিং হাতিপোতা লাভা বারুভিশা বা বক্সিহাট তুফানগঞ্জ গোঁসাইগাঁও পাতলাদাহু ভাটিবাড়ি ছলছলাবাড়ি চেকু নোনাই পুন্দিবাড়ি নিমতি পাটকাপাড়া মথুরা পাতলাখাওয়া বিরপাড়া বাপুপাড়া বেলতলা যাদবপুর সুলেখা মোড় বাগডোগড়া মাঠের পার সর্বশিঙ্গা লাটাগুড়ি দিনহাটা ইত্যাদি